আমার বিনোদনের তালিকায় যেই সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো হল সিনেমা দেখা খেলা করা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া বা বাড়িতে থাকলে এই সিরিয়াল দেখা আমার বন্ধুবান্ধবরা আমার সাথে খেলা করতে খুব ভালোবাসে আমিও তাদের সাথে মিশতে খুব ভালোবাসি বা আমরা এক জায়গায় আসলে খুব ভালো সময় কাটাতে পছন্দ করি ও আমাদের ভিতরে যত ধরনের কথোপকথন আমরা শেয়ার করতে পারি ও আমরা একে অপরের সঙ্গে বিভিন্ন ও ধরনের খেলা খেলি এই রাম সীতা বিভিন্ন ধরনের খেলা খেলি আর সিনেমা দেখা কার না পছন্দ সবারই সিনেমা দেখতে ভালো লাগে আমারও সিনেমা দেখতে ভালো লাগে বিশেষ করে যে সমস্ত সিনেমা নতুন নতুন আসবে ও নতুন নতুন খেলা আসবে এই সমস্ত খেলতে বা আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে আর সিরিয়াল বাড়িতে দেখি যখন সময় থাকে তখন দেখি